গত বছর আমরা দীঘা বেড়াতে যাওয়ার সময় আমরা একটি গাড়ি বুক করেছিলাম গাড়িটি ছিল পুরনো এবং আস্তে চলে সেই গাড়িটি ছিল খুব দুর্গন্ধ এবং গাড়ির চালকটি ছিল আস্তে আস্তে চলে সেজন্য আমরা তাড়াতাড়ি যেতে পারিনি এ বছর আমরা আরেকটি বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি সেটি দীঘা থেকে একটু দূরে এ বছর আমরা সেই গাড়িটি বুকিং করব না আমরা একটা নতুন বাস বুকিং করব সেই গাড়িটি যেন থাকে ভালো ড্রাইভারও ভালো থাকে এবং গাড়িটি যেন ভালো হয় আমরা সপরিবারে সবাই বেড়াতে যাব